বাঙ্গালির বিভিন্ন ধরনের যে সমস্ত ধর্মীয় উৎসবগুলো রয়েছে সেগুলি প্রতিটি যেমন করে থাকে এবং প্রতিটি পুজোর বা প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানের আলাদা আলাদা ডেকোরেশন আলাদা আলাদা প্রস্তুতি রয়েছে যেমন বাঙ্গালির প্রধান উৎসব দুর্গা পূজা সেই সময় উদযাপন চূড়ান্ত পর্যায় থাকে এবং সেই জন্য একমাস আগে থেকেই কেনাকাটা শুরু হয় সাজসজ্জার জিনিস নতুন জামাকাপড় শাড়ি সমস্ত কিছু কেনা হয় প্রতিটি প্যান্ডেলের আলাদা আলাদা ডেকোরেশন এবং খাবার খাবার অবশ্যই সেই পুজোর কয়েকটা দিন চেষ্টা করি মায়ের মা মণ্ডপের যে ভোগ সেই ভোগ খাওয়ার এছাড়াও রয়েছে অন্যান্য পুজো যেমন সরস্বতী পুজো সরস্বতী পুজোয় বাড়িতে যে পুজো হয় তার জন্য ঘরোয়াভাবে রান্না করা বাসি ভাতের যে প্রচলন রয়েছে বাড়িতে বাড়িতে সেই সমস্ত উৎসব রয়েছে সেই সমস্ত প্রস্তুতি রয়েছে তো এছাড়াও উৎসব মানেই হচ্ছে একটা মিলন মিলনমেলা যেখানে বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন দূর দূরান্তে যারা থাকে কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে তাদের সাথে এই উৎসবের বা এই উদযাপনের মাধ্যমে তাদের সাথে তাদের সঙ্গ পাওয়া তো এইগুলো অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ এবং এই এই প্রস্তুতিগুলো বা এই উদযাপনগুলো প্রতিটি মানুষের নিজস্ব নিজস্ব ধর্মীয় অনুষ্ঠানে তারা করে থাকে